প্রথমবার যখন আমাকে কিছু রান্না করতে হয় আগে আমি প্রচুর কষ্ট পেয়েছি যখন প্রথম রান্না করতে শিখেছিলাম তখন আমি প্রচুর কষ্ট পেয়েছিলাম রাঁধতে জানতাম না সবাইকে জিজ্ঞাসা করতাম সবাই বলত যেমন পারিস তেমন কর কেউ বলত না তাই আমি অনেক কষ্টের মধ্যে নিজের অভিজ্ঞতায় রান্না শিখেছিলাম কিন্তু এখন যদি কেউ আমাকে রাঁধতে বলে আমি আর কোনো কিছুকেই ভয় খাই না কেননা হাতের কাজের অভিজ্ঞতাও যেমন হয়েছে তেমন এখন এই প্রযুক্তির জগতে মোবাইল ফোনে ইউটিউবের রেসিপি দেখে আমি রান্না করতে শিখেছি এছাড়াও আশেপাশে এখন সবাই মোটামুটি আমাকে ভালোবাসে এবং আমি পরিচিতদেরকে কল করেও রেসিপি জানতে পারি এবং তারা যে ভালো রেসিপি করে আমাকে বলে সেগুলো আমি নিজের হাতে বানানোর চেষ্টা করি এছাড়াও যেগুলো না পারি সেগুলো ইউটিউব দেখে রান্না করার চেষ্টা করি এছাড়াও রান্নার বই কিনে ও তাতেও খুব সুন্দর রান্নার বর্ণনা করা থাকে তবে ইউটিউবে রেসিপি দেখে রান্না করলে সেটা একবারে পরিষ্কারভাবে দেখানো থাকে যাতে কোনো বুঝতে অসুবিধা হয় না এবং সেইভাবে রান্না করলে স্বাদও খুব ভালো হয়